হ্যালো এটা কি ওলা সংস্থা হ্যাঁ আমি এখানে ফোন করেছিলাম একটি ক্যাব বুক করার জন্য হ্যাঁ আমার ক্যাবটা লাগবে সতেরো তারিখ সতেরো তারিখ সকালবেলা লাগবে হ্যাঁ তো আপনার কী ওই যে সময়ে ক্যাব দিতে পারবেন ঠিক আছে তাহলে যদি ক্যাব দিতে পারেন তাহলে খুবই ভালো হয় হ্যাঁ আমাদের যাত্রীর সংখ্যা ধরুন ছ জন থেকে সাত জন হয়ে যাবে ধরে রাখুন ছ জন তো হবেই এবার সাত জনটা ওটা এখনও অব্দি ঠিক হয় নি তো পরবর্তীকালে হতে পারে তো আমার আপনাদের কাছে একটা অনুরোধ ছিলো ই আপনাদের যে ক্যাবগুলো আপনারা পাঠান সেগুলো সাধারণত মানে ড্রাইভারকে নিয়ে ফাইভ পাঁচজন থাকতে পারবে এইরকম আপনারা গাড়ি পাঠান তো আমি চাইছিলাম আপনারা যদি কোনও ট্রাভেরা বা জিপ দিতেন তাহলে ভালো হতো কারণ সেই ক্ষেত্রে আমি হয়তো আরও এক দু জনকে বেশি নিতে পারতাম কারণ আপনারা যেগুলো পাঠান ওতে আমি অন্তত মিনিমাম হয়তো সবথেকে কম চারজন নিতে পারবো চার জনের বেশি নেওয়া সম্ভব হবে না কিন্তু যেহেতু আমি আমার পরিবারের সঙ্গে যাবো এবং আমি সেক্ষেত্রে ওখানে তিনজন চারজন মিলে যাওয়াটা তো যাবে না তো সবাইকেই নিতে হবে তাহলে আপনারা যদি একটু ব্যাপারটা দেখতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ তাহলে জিপ দিয়ে দিলে ভালোই হবে আর ধন্যবাদ হ্যাঁ আর আমি যাবো জল্পেশ মন্দির জলপাইগুড়ির যে জল্পেশ মন্দির আছে হ্যাঁ আসলে পরিবারের সকলে মিলে অনেকদিন ধরেই ভাবছিলাম তো যাবো তো সেই জন্য ওই জল্পেশ মন্দিরই যাবো হ্যাঁ আমি শুনেছি যে ওটা সাড়ে তিনশো বছরের পুরোনো আর শিব মন্দির তো ওইখানে আমরা যেতে চাইছি হ্যাঁ আর আপনাদের ক্যাব কী সাথে সাথে ব্যাক করে যাবে আসলে আমি চাইছিলাম যে যাতে একটুখানি দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে একদম ফিরিয়ে নিয়ে আসে হ্যাঁ তার ফলে আমাদের সুবিধেই হবে যদি মানে সারাদিনের যা চার্জ আপনারা নিবেন সেটা আমি দি দিয়ে দেব আপনাদেরকে সেটাতে কোনও অসুবিধে হবে না কিন্তু ক্যাবগুলো সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিয়ে চলে যায় ফেরত তো আমাকে সেক্ষেত্রে আবার ক্যাব বুক করতে হবে কিন্তু পরবর্তীকালে নাহলে কি আপনার ক্যাবটা পাঠাতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরবর্তীকালে আবার ক্যাব বুক করে নেব তাহলে সতেরো তারিখ সকালবেলায় আমি জল্পেস মন্দির যাচ্ছি আমার ফ্যামেলির সাথে মানে আমার পরিবারের সাথে তো আপনি তাহলে জিপ না হলে ট্রাভেরা কোনটা দিতে পারবেন জিপ তাহলে ভালোই হবে আমি তুলে নেব তিন দু গুণে পাঁচ ছয় সাত এক আট জন মানে ওই সাত জন তো তুলতেই পারবো গাড়িতে ঠিক আছে সাতজন তাহলে আমি যাচ্ছি ঠিক আছে তাহলে ওই সতেরো তারিখ সকালবেলায় আপনারা অবশ্যই গাড়িটা দেবেন আমি আপনাদেরকে আমার লোকেশানটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে